হ্যাঁ আমি অনেক সরকারি স্কিম থেকে সাহায্য পাই ভবিষ্যথে আমি যে পেশায় যুক্ত আছি কিষিকাজ এখানে একটি পরিকল্পনা আছে আমি চাইছি যে একটি আমি ধান সংরক্ষণাগার তৈরি করবো অর্থাৎ যখন নতুন ধান ওঠে তখন সেটিকে আমি এক কাছে রেখে দিয়ে পরে আমি চড়া দামে সেটিকে বিক্রয় করতে চাই